আমি ছোটোবেলায় সেইভাবে প্রথমে পড়াশোনা করতাম না যারা এবং স্কুলে দুষ্টুমি বেশি করতাম এবং আমার বাবা একজন ছিলেন স্কুল টিচার এবং স তিনি আমাকে পড়াশোনায় প্রতি আরো আকর্ষিত করে তোলেন এবং পড়াশোনা করতে থাকি এবং এবং আমি যখন ফাইভ থেকে সিক্সে উঠি সেই সময় পড়াশোনা আমার আবার খুবই খারাপ হয়ে গিয়েছিলো এবং আমি বেশিভাগ টাইমটাই আমি বিকেলবেলায় খেলা ফেলা করতাম আমি বন্ধু বান্ধবদের সাথে ঘুরতাম বিভিন্ন আড্ডা দিতাম বিভিন্ন মজা করতাম যার পরে আমার পড়াশোনার সব সময়ের ক্ষেত্রে সঠিকভাবে সেইভাবে কিন্তু হয়ে উঠতে থাকেনি এবং আমি যখন আস্তে আস্তে মাধ্যমিক পর্যন্ত আসি আমি নিজে আবার ভালোভাবে পড়াশোনা করতে শুরু করি নিজে আরো আরো ভালো পড়াশোনা করি এবং এবং আমি যখন মাধ্যমিক দিয়ে ইলেভেন টুয়েলভে যাই তখন আমি পড়াশোনা আমি আবার খারাপ করে ফেলি এবং এবং সেইভাবে পড়াশোনা কিন্তু করতাম না কিন্তু আমি গ্র্যাজুয়েশানে এসে আমি যেহেতু আমায় একটা চাকরি করতে হবে বা আমি আমার বাবাকে দেখভাল করতে হবে তাই আমি কি করেছি না নিজে একটু মন দিয়ে পড়াশোনা করার চেষ্টা করছি এবং এবং দিনের দিন দিন আমি পড়াশোনা করছি এবং পড়াশোনার মাধ্যমে আমি নিজেকে আগিয়ে নিয়ে যাচ্ছি এবং নিজেকে ক্রমান্বয়ে ভালো পড়াশোনা করার চেষ্টা করছি যাতে আমি চাকরি বাকরি পাই এবং একটি ভালো ফিউচার আমার ভবিষ্যত যেন আমার গড়ে ওঠে এইভাবেই নিজেকে পড়াশোনার প্রতি আরও উন্নতি করতে স তুলেছি এবং উন্নতি উন্নতি করবো এবং যাইহোক পড়াশোনাই কিন্তু এখন সবথেকে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যার ফলে আমাদের চাকরি বা আমরা একটা চাকরি পাবো